আমি প্রথমবার যখন এঁকেছিলাম তখন প্রতিযোগিতা হতো সেই সময় আমি ছোটোবেলায় একবার আঁকা প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম সেখানে আঁকতে হয়েছিলো সবাইকে পরিবেশ দূষণ নিয়ে তো আমি সেখানে পরিবেশ দূষণ নিয়ে ছোটো করে একটা ছবি এঁকেছিলাম যে সেখানে একটা মেয়ে গাছে জল দিচ্ছে কজন বাচ্ছা মিলে সেখানে গাছ লাগাচ্ছে আরো কো তখন আমি আঁকা শিখতাম না কিন্তু ওই আঁকা আঁকাটা এঁকে আমি ফার্স্ট হয়েছিলাম তখন টিচাররা আমাকে বলে বলেছিলো যে তুমি আঁকা শিখতে পারো আর এমনি তোমার আঁকার হাত খুব ভালো তুমি চেষ্টা করো যে তুমি কোনো জায়গায় টিউশান নিতে আঁকা নিয়ে তো তুমি আঁকাটা নিয়ে খুব উন্নতি করবে এইভাবে স্কুল থেকে অনু অনুপ্রেরণা পেয়েছিলাম এছাড়া আমার বাড়ির লোক আমার আঁকা দেখে সব সময় বলতো যে খুব ভালো ওনাদের সহযোগিতা সহযোগিতা স্কুলের টিচারদের সহযোগিতায় আমি আঁকাটা নিয়ে এগিয়েছিলাম এছাড়া আমার আঁকাতে খুব ভালো লাগে তো এইভাবে আমি তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলাম